বাংলা ভাষা সময়ের সাথে সাথে বিকশিত হচ্ছে কেন বাংলা আমাদের মাতৃভাষা আমরা মাতৃভাষাতেই কথা বলতে অভ্যস্ত ইংরাজি বা হিন্দি ভাষা বাইরের লোকের কাছে শুনলে মনে হয় সেটা খুব সুবিধার নয় বা শুনলে একটু একটু বুঝতে পারি কিন্তু বলতে পারি না কিন্তু মাতৃভাষা এমনই একটা ভাষা যে কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠানে সুন্দরভাবে বলাও যায় এবং লেখাও যায় এবং সব জায়গাতেই মাতৃভাষার প্রচলন খুব বেশি লক্ষ্য করা যায় তাই মনে হয় যে বাংলা ভাষা সময়ের সাথে সাথে নানাভাবে বিকশিত হয়ে উঠছে